ম্যাম ভালো আছেন আমি চিনতে পারছেন হ্যাঁ ভালো আছি ম্যাম এই বছরই তো আমি এসেছিলাম এবার হচ্ছে পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে এবার এরপর কী করবো কিছু বুঝতে পারছি না আপনি যদি কিছু সাহায্য করতেন মানে কিছু বলতেন কোনটা করলে ভালো হবে সুবিধে হতো হ্যাঁ এই সময় তো যারা বাড়ি থেকে বলছে যে সাধারণ লাইনে পড়ে কিছু হবে না ম্যামকে জিজ্ঞেস কর কী করলে কী ভালো হয় ওই জন্য জিজ্ঞেস করছি আর কি আপনাকে বাবা মার তো জেনারেল লাইনে পড়ানোর ইচ্ছে নেই তারাও চাইছে নার্সিং আর এ কিছু করি কিন্তু এখন নার্সিংয়েও তো তেমন কিছু কেরিয়ার নেই না ওটাতেই সমস্যা হচ্ছে ওই জন্য ভাবলাম যে আপনাকে জিজ্ঞেস করি সে কোনটা কী করলে ভালো হবে একটু যদি বলতেন তাহলে সুবিধে হতো ইঞ্জিনিয়ারিংটা করলে ভালো হবে তাহলে বাড়িতে আমি বলবো যে ম্যামও বলছে আমারও ইঞ্জিনিয়ারিংটারই ইচ্ছে আছে নার্সিংয়ে অতো ইচ্ছে নেই তাহলে আমিও বাড়িতে বলে দেখি যে ম্যাম তাহলে বলছে ওটা করলেই ভালো হবে হুম হুম জেনারেল লাইনে আমি কলেজে পড়বো না পড়লেও ইঞ্জিনিয়ারিং বা নার্সিং নিয়েই করবো তাহলে আমি কালকে বাবাকে আজকেই বাবাকে বলবো যে ম্যামও এটাই বলছে করতে ঠিক আছে ম্যাম ভালো থাকবেন হ্যাঁ রাখছি